হ্যালো হ্যালো মা আমি কানকি ধাম মন্দিরে পুজো দিতে যাবো ওখানে পুজো দিতে গেলে কী কী লাগবে কী কী করতে হয় উপোস করতে হয় উপোস থাকতে হয় কী বারে গেলে ভালো হয় তুমি কোন বারে গিয়েছিলে মন্দিরে ভিড় ছিলো খুব তুমি ভালো আছো আর বাড়ির সবাই কেমন হ্যাঁ আমরা সবাই ভালো আছি তুমি কবে আসবে ঠিক আছে রাখছি